হ্যাঁ হ্যাঁ আমি একটু চার দিনের জন্যই এই ঘরটা আমি ভাড়া নিতে চাই কি রকম কি পরিমানে টাকাটা ধরবে কিরকম দামে কোনটা কিরকম ঠিক আছে এইটা দেড় হাজার টাকাটাই কনফার্ম রইল ওইটাই নেবো চার দিনের জন্য সবরকম ব্যবস্থা আছে হ্যাঁ এসিটাই নিতে চাই ঠিক আছে আমরা এখানে আছি ছজন মিলে আমরা ফ্যামেলি নিয়ে আসছি দুটো রুম হলে হয়ে যাবে

আচ্ছা আচ্ছা যেটা দেড় হাজার টাকাটা সেইটা হবেনা পারডে পার ডে যেটা দেড় হাজার সেইটাই তাহলে

ঠিক আছে এসি রুমটাই এসিটাই থাক চারদিনের জন্যে নিতে চাই

ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই ওটাই নিতে চাই এসি রুমটা

ঠিক আছে চার দিনের মত থাকবো ওইটাই নিতে চাই নমস্কার দাদা

হোটেলেই ওটাই সুবিধা হবে হ্যাঁ কিরকম কি রকম ঠিক আছে পাঁচশো টাকাটা এটাই ঠিক আছে এটা চারদিনের জন্যে ছজন হুম হুম দুটো রুম

হ্যাঁ থ্যাংক ইউ দাদা